হ্যাঁ দাদা বলুন কী বলছেন হ্যাঁ আমি তো দুধ বিক্রি করি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না আপনার নামটা কী বলুন তো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই আপনার মুর্মু পাড়ায় ঘর না সন্দীপ তো হ্যাঁ হ্যাঁ বলুন সেই গত দিন গত পরশু দিন দিয়েছিলাম আপনাকে দুধ বলুন কি কিছু হয়েছে কি না না না কি আমার দুধ শিশু অসুস্থ হয়ে যাবে বলুন তো আমার তো আমার তো গরুর খাঁটি দুধ আমি জল পর্যন্ত মেশাই না অন্যান্য গোয়ালারা জল মিশিয়ে তাতে পাউডার দুধ আরে মিশিয়ে তারপরে বিক্রি করতে পারে আমি তো তাও মেশাই না আপনি একদিন দরকার হলে আমার গোয়ালকে আসবেন দেখে যাবেন আমি এসব কিছু মেশাই না কী যা তা বলছেন কাকা আপনার কোথাও ভুল হচ্ছে না না না আপনার ব্যাপারটা হয়তো অন্য কিছু হয়েছে আপনার বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে তো আপনারটা হয়তো কোনো রাস্তা থেকে জিনিস কুড়িয়ে খেয়েছে বা কোনো খারাপ কিছু মুখে দিয়েছিল সেই জন্য অসুস্থ হয়ে গেছে আপনি শুধু শুধু আমার দুধের ওপরে দোষারোপ করছেন এটা

কেন আমার কেন করবো না আমার আপনি ভুল যা তা বললে মেনে নেব আর কি ব্যাপারটা ওরকম কিছু নয় দুধটা কি শুধু আপনার বাচ্চাই খেয়েছে আমরাও তো ওই দুধটাই খাই কই আমরা তো হাসপাতালে ভর্তি নেই এখন যা তা বলে দিলেই আমার উপরে সে আমি শুনে নেব কি আমার কাছে আমার কাছে আমার উপরে রাগ আছে আলাদা ব্যাপার আমার সঙ্গে কথা বলবেন না আলাদা ব্যাপার আমার ব্যবসা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন আপনি হ্যাঁ আমার দুধ আমার দুধ কি বিষ মিশিয়ে বিক্রি করছি নাকি যে আপনার শিশু খেয়ে দেয়ে অসুস্থ হয়ে গেলো প্রথম কথা আমার কথা শুনুন আপনি দেখুন বাচ্চা কিছু মুখে নিয়েছিল সেই জন্য শরীর খারাপ হয়েছে শুধু শুধু দুধের ওপরে প্রশ্ন তুলবেন না আমার ব্যবসার উপরে যদি এরকম প্রশ্ন করতে থাকেন আমি কিন্তু আপনাকে থানায় পর্যন্ত টেনে নিয়ে যাব ভাই বলে দিচ্ছি দুধ নিতে হবে নিন না নিতে হবে না নিন যা তা বলবেন না বলে দিচ্ছি না ওই দুধ ওই দুধ তো আপনাদের গোটা পাড়াতে বিলিয়েছি আর কটা বাচ্চা ছেলে অসুস্থ হয়েছে যা তা যা তা বলবেন না দেখুন হ্যাঁ ওই ওই খোঁজটি আগে ভালো করে নিন তারপর আসবেন লোকের ব্যবসার উপর আঙুল দেখাবেন না বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এখন ব্যস্ত আছি একটু রেখে দিন দরকার হলে পরে গিয়ে আপনার পাড়া দিয়ে যখন যাব কথা বলে নেব হ্যাঁ ঠিক আছে